হ্যাঁ হ্যালো এটা কি ওলা সংস্থা হ্যাঁ তো গত কয়েক দিন আগে মানে পরশুদিন আমি একটি জায়গায় যাব বলে আমি ক্যাব বুক করেছিলাম আর কি হ্যাঁ আমি দাঙ্গারামপুর যাব বলে ক্যাব বুক করেছিলাম আপনাদের হ্যাঁ তো সে ওটাতে আইডিটা আমার আছে মানে ক্যাব বুক করার যে আইডিটা সেই আইডিটা আছে আপনি দেখে নেবেন বা চেক করে মিলিয়ে নেবেন সেটা আমি বলব কিন্তু আমি যে রাইডটি বুক করি এবং রাইডটি যখন ফিরে আসি ফিরে আসার সময় আমার ব্যাগটা মানে যেটাতে আমার ওয়ালেটটা ছিল ওয়ালেট সমেত ব্যাগটা ওই ক্যাবে রয়ে যায় ওই ক্যাবে রয়ে যাওয়ার ফলে আমার তো এখন খুব সমস্যা হচ্ছে ওতে অনেক টাকা ছিল এবং তারপরে আমার দরকারি ডকুমেন্টস সব ছিল যে এটিএম কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার আইডি কার্ড সব ওর মধ্যে ছিল তো এটা যদি ব্যাগটি তাড়াতাড়ি খুঁজে দেওয়ার আপনি ব্যবস্থা করেন তো তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ আমি সেই গাড়ির নম্বরটা বলছি ডব্লু বি বত্রিশ সি চুরানব্বই অষ্টআশি হ্যাঁ এই ক্যাবটাতে আমি গিয়েছিলাম আপনি যদি সেই ড্রাইভারকে একটু ইনফর্ম করেন যে তিনি ব্যাগটিকে কুড়িয়ে রেখেছেন কি না হ্যাঁ আমি কল করেছিলাম সেদিনই সঙ্গে সঙ্গে কল করেছিলাম তো তিনি বললেন যে আমি হ্যাঁ ব্যাগটি কুড়িয়ে রেখেছি এরপর ব্যাগটি খুঁজে পেয়ে গিয়েছি তো আপনি যদি একটু দেখেন যত তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় হ্যাঁ ধন্যবাদ